দশ থেকে দশ লাখের মধ্যে পাঁচটি সংখ্যা প্রথম তেরো দ্বিতীয় একশো বাইশ তৃতীয় তেরোশো আশি চতুর্থ সতেরো হাজার আটশো কুড়ি পাঁচ নম্বর সাত লাখ